আমরা যখন মাছ ধরি তো মাছ ধরাটা তো একটা বতরের কাজ আছে তো এই বতরটা আমাদেরকে ঠিক মতন দেখতে হয় মাছ ধরতে যখন মাছের ভালো দাম পাওয়ায় বিশেষ করে শীতকালটার সময় তো একদম কনকনে থিত্থির্যা জাড় সেই জাড়ে যখন আমরা বাঁধে ঢুকে যাই জাল যখন টানতে থাকি সেই জাল কোনও ডালে হোক কোনও পাথরে হোক বা কোনও আর কাড়ায় হোক সেইটা যখন আটকে যায় সেইটাকে যখন আমাদেরকে ডুব দিয়ে রাতে দশটা কি এমনকি বারোটা একটার সময় কনকনে জাড়ে ওই ডুব দিয়ে দিয়ে যখন জালকে ছাড়াতে হয় তখন বড় কষ্ট হয় মনটায় হয় যে আর মনে হয় বাঁচব না আবার এখনও এমনও হয়েছে কোনও কোনও দিন যে হঠাৎ মাছ ধরতে ঢুকেছি বুঝতে পারা যায় নিই ভালো ছিল আকাশ তারপরে দেখলাম হঠাৎ ঝড় বৃষ্টি ঝড় বাদল শুরু হয়ে গিয়েছে তো সে তো ফারাকে বাঁধ ধারে কাছে কোনও ঘর নেই তো আমাদের সঙ্গে যেগুলো জাল টাল থাকে খালোয় ডোটোয় পোলোই থাকে কোন সময় আমরা প্লাস্টিকও নিয়ে যাই সেই প্লাস্টিক দু চার জন মিলে টানে গাছের সঙ্গে বেঁধে আর ওই প্লাস্টিকটা আড় দিয়ে যা যাতে ঝড় বৃষ্টির হাত থেকে যাতে বাঁচি সেই জন্যে সে রকম ব্যবস্থা করা হয় আবার এমনও কোন সময় হয়েছে যে হয়তো মাছ ধরতে ঢুকেছি মাছ ধরতে ঢুকতে যেয়ে নিয়ে দেখা গেছে জাল এমন ভাবে লেগে গেছে ডালে তো সেই ডাল ছাড়াতে ছাড়াতে হুলুস্থুল ব্যাপার হয়ে যায় দেখা গেল সারা রাত ধরে মাছই পাওয়া গেল না এমনও তখন মন খারাপ হয়ে ঘর আসা হয় এবার এমনও কোন কোন দিন হয়েছে যে মাছ ধরতে ঢুকেছি বাঁধে হয়তো দেখা গেল যে অংশীদাররা যাদের আরও ওই বাঁধটায় অংশ আছে তাদের নিয়ে কলকচো তাদের নিয়ে ঝামেলা হচ্ছে তো সেইগলোকে আমরা গল্প করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অংশীদারদের যার যেমন অংশ তাদের সঙ্গে গল্প সল্প করে আমরা এই সমস্যাগুলোর মোকাবিলা করি অনেক ঝামেলায় পড়তে হয় মাছ চাষে বড় মানে যন্ত্রণার চাষও বটে সব সময় যে ভালো ব্যবস্থা থাকবে তেমন না সেগুলো কিন্তু নিজেদের বুদ্ধি খেলিয়ে মাথা খাটাই সেই সমস্যাগুলোকে আমাদেরকে মোকাবিলা করতে হয়